আমাদের দেশে আইন নাকি সকালের জন্যই সমান প্রত্যেককেই বলা হয় যে সকলেই সম বিচার পাবে কিন্তু আদৌ কি তাই হয় সত্যিই কি আমরা প্রত্যেকটা শ্রেণীর মানুষ সমানভাবে এই আইনের সুযোগ সুবিধা পেয়ে থাকি না বোধহয় তা নয় আমরা দেখে থাকি উচ্চবিত্ত সমাজের মানুষেরা তারা যেন তাদের বলতে গেলে যেন উকিল বলুন পুলিশ বলুন সবই হাতের মুঠোয় তারা চাইলেই তাদের সমস্ত যে অপরাধ সেই অপরাধের খাতা বন্ধ করে দিতে পারে খুব তাড়াতাড়ি আবার তাদের সমস্যার সমাধানও যেন খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় কিন্তু এটা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষদের ক্ষেত্রে তো ঘটে না তারা হয়তো সময় ব্যয় করে নিজেদের কষ্ট করে জমানো অর্থ ব্যয় করে দিনের পর দিন থানা পুলিশ বা আদালতে পড়েই থাকে কিন্তু সম বিচ সমানভাবে বিচারই বলুন আর সঠিক সময় বিচারই বলুন তারা কিন্তু পায় না এই ক্ষেত্রে রাজ্য সরকারকে আমার আমার একান্তই অনুরোধ বা আমাদের মতোন অনেক সাধারণ মানুষের অনুরোধ যে এই শ্রেণী বৈষম্যটা কেন এই শ্রেণী বৈষম্য না হয়ে যদি প্রত্যেকেই সমানভাবে এই আমাদের আইনের যে সুবিধা সেই আইনের সুবিধাটা আমরা পেতাম তাহলে তো খুবই ভালো হতো তাহলে আর অন্তত এই শ্রেণী বৈষম্য থাকতো না এবং আমরাও সমস্ত যে দেশে যে মানুষের ওপর অত্যাচার হয় নানানভাবে সেই অত্যাচার থেকেও মুক্তি পেতাম এবং কাউকে দিনের পর দিন আদালতেও দৌড়াতে হতো না পুলিশের কাছেও দৌড়াতে হতো না আমরা সমস্ত বিচার বা রায় সব কিছুই খুব তাড়াতাড়ির মধ্যেই পেয়ে যেতাম তাই রাজ্য সরকার যদি এই বিরোধের সমাধান করেন তাহলে খুবই সুবিধে হয় মানুষের